হ্যালো আড্ডা রেস্ত্রো আমার একটি জন্মদিনের অনুষ্ঠান আসছে তো আমি সেখানে পঞ্চাশ জন মতো ইনভাইট করছি আমার বন্ধু বান্ধব রিলেটিভ এই নিয়ে তো আমি চাই আপনার দোকান থেকে খাবারটা নিতে তো আপনাদের খাবার কেরকমভাবে কী আছে কী কী খাবার পাওয়া যায় সেগুলো যদি আপনি আমাকে বলেন দেখুন আমার যেগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনার ধরুন মাছের আইটেম থাকলো এক দুটো ধরুন কাতলা মাছ চিংড়ি মাছ আর কি দুটো মাছ থাকলো যদি ভেটকি হয় তো ভেটকিও থাকলো তিনটে মাছ থাকলো আর আপনার থাকছে মাটন চিকেন তো এছাড়া দুটো সবজি থাকবে ডাল থাকবে ঠিক আছে তো এগুলো আমি পঞ্চাশ জনের জন্য মানে পঞ্চাশটা প্লেট আপনি ধরতে পারেন আমি পঞ্চাশটা প্লেট করব তো তার ভেতরে কিছু প্লেট থাকবে যেগুলোতে আপনার ঐ মাছটা থাকবে ঠিক আছে মাছ থাকবে কিন্তু মাংস থাকবে না ধরুন চল্লিশটা মত প্লেট আপনার মাংস হবে আর দশটা প্লেট মাছ হবে তো আমার এখানেই আড্ডা থেকেই আমি সব কিছু নিই মোটামুটি ঠিক আছে তো ওখানের আপনার যেস খাবারের কোয়ালিটি বা খাবার যেগুলো সেগুলো খেয়েছি আগেও খুব ভাল লেগেছে তো সেই জন্য আমি চাইছি আরও বড়ো করে মানে যখন যখন অনুষ্ঠান হলে আপনাদের ওখান থেকেই নিতে চাই তো রেট কি করা যাবে ঠিক আছে বুঝতে পেরেছেন আর ব্যাপার হচ্ছে যেটা রেটটা যেটা হবে সেটা আপনি একটু দেখবেন যাতে রেটটা ঠিকঠাকভাবে করা যায় বা ডিসকাউন্টয়ের ব্যপারে কি আছে ডেলিভারি ডেলিভারি টাইমটা একটু ঠিকঠাকভাবে বলবেন আমার পূর্ব মেদনীপুরের ওখানেই আপনার রেস্তোরাঁর সামনা সামনিই বাড়ি তো যাতে ঠিকঠাকভাবে ডেলিভেরি হয়ে যায় সেদিকটাও আপনি দেখবেন ঠিক আছে আর যে খাবার যেগুলো আছে সেই খাবারগুলো খাবারগুলো যেন ঠিকঠাক টাইমে ডেলিভারি হয় আর দেখবেন যাতে মোটামুটি একটা ভালো টাইপের ডিসকাউন্ট পাওয়া যায় আপনাদের কাছ থেকে কারণ কন্টিনিউ তো আপনাদের ওখান থেকেই জিনিসপত্র নেওয়া হয় বা খাবার আপনাদের ওখান থেকেই নিই আমি ঠিক আছে তো দেখবেন যাতে ঐ বার্থডের জন্য আপনার এই ডিসকাউন্ট ঠিকঠাকভাবে পাওয়া যায় আর ডেলিভারিটা যাতে টাইমে হয়ে যায় ঠিক আছে বুঝতে পেরেছেন তো দেখুন এটা যাতে যতটা তাড়াতাড়ি সম্ভব আপনি ওটা করার চেষ্টা করুন যাতে সব কিছু ঠিকঠাকভাবে হয় তো আমি চাই আপনাদের ওখান থেকেই মালটা নিতে আপনাদের ওখান থেকে নিয়েই আমার যে কাজটা আছে ওটা কমপ্লিট করার চেষ্টা করছি দেখুন যেমন মাছ মাংস সবগুলো যেমন টাটকা হয় সেগুলো যেমন ঠিক টাইম মতো আপনি দিয়ে যান এগুলো একটু দেখবেন যাতে সব কিছু ঠিকঠাকভাবে পেয়ে যাই যাতে আমার মানে কোনো কিছু অসুবিধা না হয় এটা করতে তো যেমন ঠিকঠাক টাইমে ডেলিভারিটার দিকটা সবথেকে বেশি খেয়াল রাখবেন যাতে ডেলিভারিটা ঠিকঠাক টাইমে হয়ে যায় আর যেটা রয়েছে সেটা হচ্ছে ছাড়টা যেমন মোটামুটি টোটালটার ওপরে মোটামুটি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট এরকম একটা ছাড় যেমন আমি পাই যাতে মানে আমি চাই যে আরও আপনার কাস্টমার ফিল্ড আপ হোক যাতে আপনি আরও আরও পরে আমার থ্রু আপনি হয়তো কাস্টমার পেতে পারেন বা সেই জায়গাগুলো আমি খেয়াল রাখবো দেখবেন যাতে এইগুলো হয়